আমাদের ঝাড়গ্রামে রান্না বেশিরভাগ লোকের করতে হয় আমাদের এখানে রান্না উৎসব যখন পালন হয় তখন অনেক কুটুমজন একসাথে বাড়িতে আসে তাই অনেকগুলি লোকের রান্না করতে হয় তখন আমি তাড়াতাড়ি করবো কীভাবে সেই জন্য শাশুড়ি মাকে বলি আনাজগুলো কেটে দিতে এবং নিজে তাড়াতাড়ি করে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রেশার কুকারের মাধ্যমে ডাল আগে সিদ্ধ করে নি বা তরকারির আলুগুলোও যদি প্রেশারে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না আগে যেমন কড়াইয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে সময় লাগতো এখন প্রেশার কুকার ব্যবহারের মাধ্যমে রান্না করা প্রচুর সুবিধা হয়েছে